হ্যাঁ বলছি দি আপনার সঙ্গে কি একটু কথা বলা যাবে ফ্রি আছেন হ্যাঁ বলছি যে আমার তো ওই বর্তমানে খুবই পায়ের যে যন্ত্রনা হচ্ছে ওষুধ খেয়েছিলাম কিন্তু ঠিক মতো তো কাজ হচ্ছে না আপনি একটু কিছু সাজেশান দিলে ভালো হতো অ্যাকচুলি আমি সিঁড়ি দিয়ে হাঁটছিলাম তখন তো হোঁচট খেয়ে পড়ে গিয়েছি তো খুবই পায়ে ব্যথা করেছে এবং চোটও লেগেছে পেন কিলার বলতে একটা প্যারাসিটামল খেয়েছিলাম ব্যথা যন্ত্রনার কিন্তু তেমন কোনো ডাক্তার এখনো পর্যন্ত দেখাই নি যদি আপনি কিছু দেন তা না এখনো পর্যন্ত কিছু করি নি বাম লাগাই নি না এখনো পর্যন্ত কিছু করি নি এই সবে ব লাগলো তো আপনাকে ফোন করলাম আপনি যদি কিছু বলেন

আপনার সাথে কীভাবে কন্টাক্ট করবো মানে কীভাবে আপনার সাথে যোগাযোগ করবো মানে বর্তমানে আপনি কোন হসপিটালে আছেন যার সাহায্যে আপনি আপনার সাথে কন্টাক্ট করতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমার তাৎক্ষণিক কী করা উচিত মানে কী করলে এখন ভালো হবে কারণ এখন তো আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি এখন রেস্টেই বসে আছি সেই জন্য আমি ভাবলাম আপনার সাথে একবার কথা বলে নেই কারণ ওটাই সুবিধা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হুম